কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার সাথে যেকোনো কাজের যেকোনো কাজের সমাধান করে কঠিন পরিস্থিতি সামলানো যায় বা নিজের দক্ষতা প্রকাশ করা যায় আপনি যখন কোন ধরনের ম্যানেজার বা সুপারভাইজার এই ধরনের কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে এই বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় ওপর মহলের চাপ বা ওপর মহলের বসেদের চাপ এবং নিচু তালার শ্রমিকদের কাজের চাপ ও প্রত্যেকের আপনার মা প্রত্যেকটি আপনার মাথায় থাকে সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনি বিভিন্ন পরিস্থিতির কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এবং এক্ষেত্রে আপনার দক্ষতার দ্বারা আপনি মানুষকে ব বিভিন্নভাবে বুঝিয়ে এবং তাদের সাথে সুন্দরভাবে মিশে আপ আপনি সেই তাদেরকে দিয়ে সেই স স সফল তাদেরকে বুঝিয়ে এবং তাদের সাথে বন্ধুর মতো মিশে সুন্দরভাবে তাদেরকে দিয়ে সেই কর্ম করিয়ে নিয়ে আপনি তাদের স সেই সফলতা অর্জন করতে পারেন বা সেই কঠিন পরিস্থিতি স থে থেকে মুক্ত হতে পারেন এছাড়াও আপনার ব্যক্তিগত দক্ষতাও অনেক সময় আপনাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে এক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং কর্মদক্ষতা এছাড়াও কর্ম নিপুণতা আপনা আপনার একান্তভাবে থাকা প্রয়োজন